আমার প্রিয় মাছ রুই বড়ো রুই মাছ বা কাতলা মাছ আমি এটা খেতে পছন্দ করি কারণ এই মাছের মধ্যে কাঁটাটা বড়ো মাছ হলে সেটার মধ্যে কাঁটাটা বড়ো থাকে এবং সেটা খেতে খুব অসুবিদা হয় না আমি একচুয়ালি কাঁটার জন্যই মাছ খাই না বলতে গেলে আর ছোটো মাছ আমি খাই না বড়ো মাছ খাই কারণ তাতে কাঁটাটা বড়ো বড়ো থাকে সেটা বেছে ফেলতে খুব সহজেই বেছে ফেলতে পারি মানুষ সাধারণত কোন কোন মাছ খেতে পছন্দ করে মানুষ সাধারণত বেশিভাগটা খেতে পছন্দ করে ইলিশ বা রুই কাতলা সব মাছই খেতে পছন্দ করে তাছাড়াও বেশিরভাগ পছন্দ করে ছোটো ছোটো চুনো মাছ বা পুঁটি মাছ এগুলোও মানুষ বেছে খেতে পছন্দ করে এই কারণ এই মাছ ছোটো ছোটো পুঁটি মাছ মানুষ খেতে পছন্দ করার কারণ যে কারণ যে ছোটো পুঁটি মাছের মধ্যে অনেকটা ক্যালসিয়াম থাকে যেটা মানুষের শরীরের মধ্যে উপকারী তাছাড়াও এখন বড়ো মাছ যে পুকুরে চাষ হচ্ছে সেগুলোর মধ্যে অনেক বিষ বা অনেক রকমের কেমিকেল অনেক রকমের কিছু দেওয়া হচ্ছে এর ফলে মানুষ সেটা মানুষের শরীরে প্রচুরই ক্ষতি করছে তার জন্য এখন বেশিরভাগটাই ছোটো মাছ খেতে পছন্দ করছে যেইগুলো খাল বিল নদী নালা এখানে চাষ হচ্ছে বা নিজের প্রাইভেট পুকুরে চাষ হয় নিজের নিজেস্ব পুকুরে যেটা চাষ হয় না সেই সেই মাছগুলো মানুষ যখন বেশি খেতে পছন্দ করছে কারণ সেগুলো বেশি সুস্বাদুও হয় কারণ সুস্বাদু হওয়ার কারণ হচ্ছে তারা নিজেরা প্রাকৃতিক সৌন্দর্যের ম সৌন্দর্যের মধ্য দিয়ে সেগুলো তৈরি হচ্ছে এর ফলে সেগুলোর আরও বেশি সুস্বাদু খেতে হচ্ছে এবং ছোটো মাছ খেতে যারা পছন্দ কারণ সেই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো একমাত্র খাল বা নদী নালা বেশিরভাগ জায়গাতে ছোটো ছোটো মাছগুলোই পাওয়া যায় এবং সেই মাছগুলোতে বেশি বেশিরভাগটাই ক্যালোরি আছে তাছাড়াও ক্যালসিয়াম আছে এর জন্য মানুষ ছোটো ছোটো মাছ খেতে বেশি পছন্দ করছে তারপরে মানুষের পছন্দের ওপর ওপরে সেটা প্রকাশিত হচ্ছে কারণ অনেক মানুষ বড়ো মাছ খেতেও পছন্দ করে কেউ ইলিশ মাছ খেতে পছন্দ করে কেউ চুনো মাছ খেতে পছন্দ করে কেউ চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাছাড়া সেটা মানুষের ওপরে সেটা প্রকাশিত হচ্ছে